হুম বলুন

হ্যাঁ বলুন আমি দিয়াই বলছি বলুন অবশ্যই আপনি কবে আসছেন ডেটটা একটু বলুন আচ্ছা ক দিনের জন্য আসছেন আপনি আর কোথায় উঠেছেন আচ্ছা পাঁচ দিনের জন্য রাজ হোটেলে একদম আপনি কাছকাছি অনেক এখানে স্ট্রিট শপিংয়ের জায়গা পাবেন কিন্তু আপনি কি ধরনের শপিং করতে চাইছেন আচ্ছা বেশ তো আপনি এখানে কাছাকাছি আপনার হোটেল থেকে কাছাকাছি এগিয়ে গেলেই আপনি সরোজিনী নাইডু মার্কেট আর লাজপত নগর মার্কেট চাঁদনী মার্কেট আপনি এরকম হরেক রকম মার্কেট পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যদি দেখা যায় আপনি যদি এখানে ঘরের জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র কিনতে চান তালে আপনি নির্দ্বিধায় চলে আসুন আমাদের লাজপাত নগর মার্কেট এখানে জামা কাপড়ও পাওয়া যায় সাথে আপনি ঘর সাজানোর হরেক রকম জিনিস পেয়ে যাবেন এবং একদম আপনি কোয়ালিটি এখানে কোয়ালিটি নিয়ে সেরম কিছু কম্প্রোমাইস হয় না শুধু আপনাকে বার্গেনিংটা আপনার ওপর ডিপেন্ড করছে এখানে বিক্রেতারা যা বলবে তার ফিফটি পার্সেন্ট থেকে আপনি বার্গেনিং শুরু করবেন আপনি পেয়ে যাবেন আর সাথে আছে এখানে চাঁদনী মার্কেট মানে আপনি তো জানেনই অবশ্যই চাঁদনী মার্কেট এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড গুডসের জন্য ভীষণই ভালো মানে সব থেকে কম দামে এখানে খুব ভালো জিনিস পাওয়া যায়

একদম একদম আপনি সব বার্গেনিংটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি যতো কমে মানে ওনাদের বার্গেনিং করতে পারবেন তো আপনি পেয়ে যাবেন হ্যাঁ জিনিসের কোয়ালিটি ঠিকঠাক হবে তা তবে এখানে কিছু টিপস আপনাকে দিয়ে রাখি নগ নগদ টাকা ব্যবহার করবেন এখানে কারণ অনেক জায়গায় এখানে ডিজিটাল পেমেন্ট একসেপ্ট করা হয় না তো সেক্ষেত্রে আপনি নগদ টাকা ব্যবহার করলে খুব সুবিধে হবে আপনারই সুবিধে হবে আর বাজার থে যাওয়ার জন্য সাধারণত প্রতিদিনই খোলা থাকে তবে সোমবার অনেক বাজার বন্দ থাকে তো দুপুরের আগে ভিড়টা কম থাকে তবে সন্ধ্যায় বাজারগুলো দেখতে খুব সুন্দর লাগে আপনি যদি চান তো আপনি সন্ধ্যাতেও যেতে পারেন যদি আপনার সময় হয় তো তো সুতরাং সন্ধেবেলাটা দেখতেও খুব সুন্দর লাগে আর ভালো লাগে হ্যাঁ হ্যাঁ একদম আপনি অটো করে চলে আসবেন অটো করে দশ মিনিটে আপনি সরোজিনী মার্কেট পৌঁছে যাবেন একদম বাজা কোনো অসুবিধা হবে না আপনার যে কোনো অটোতে বলবেন আমি আপনি সরোজিনী মার্কেট আসলে নামিয়ে দেবে একদম একদম একদম একদম এখানে তো দিল্লিতে প্রায়ই অনেক বাঙালি আসে তো এখানে বাঙালী হোটেলের অভাব নেই আপনি আপনার হোটেল থেকে বেরিয়ে ঠিক ডান দিকে একটু এগিয়ে যাবেন দশ মিনিট মতোন বাঙালি হোটেল পড়বে ওখানে আপনি সমস্ত রকমের বাঙালি আইটেম পেয়ে যাবেন ওটা সকাল থেকে একদম রাত্রি দশটা অবদি খোলা থাকে কোনো অসুবিধা হ্যাঁ এখন একদম একদম ওখানে সব কিছুরই ব্যবস্থা আছে শুধু আপনাকে ওখানকার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিতে হবে আর আপনার অ্যাড্রেসটা বলে দিতে হবে অবশ্যই অব অবশ্যই অবশ্যই হুম ধন্যবাদ হুম হ্যাঁ হ্যাঁ